আমাদের ঝড়গ্রাম জেলার আমাদের গ্রামের আশেপাশে কিছু পুজো হয় যেগুলো দুর্গাপুজো কালীপুজো তো এইগুলো আমরা প্রায় বহু বছর ধরে দেখে আসছি তো আমাদের পূর্বপুরুষ থেকেও করে আসছি এসব পুজো তো এগুলো খুবই জাঁকজমকভাবে হয় আর এগুলো মনে রাখে যে আমাদের নিজেদের ধর্ম বা নিজেদের ঐতিহ্য যেগুলো আমরা আজও করে আসছি আর এখানে সাংস্কৃতিক ঐতিহ্য এবং উৎসব প্রায় দিনই হয়ে থাকে এবং বছরে আমাদের এখানে বছরে কতকগুলি খুব বড়ো বড়ো উৎসব হয় যেমন হচ্ছে ঝাড়গ্রাম মেলা যুব উৎসব এবং বৈশাখী মেলা এই মেলাতে মেলা হওয়ার কারণে আমাদের গ্রামের বা আশেপাশেরও কিছু গ্রামের লোক আমাদের এই গ্রামে মেলা বা এই সব উৎসব দেখতে আসে যেগুলো আমরা দেখারও কারণে খুবই আনন্দ পাই